আমাদের ভারতের পরিবহন ব্যবস্থার উন্নতর কথা বলতে গেলে আমরা বলতে পারি যে আমরা পৃথিবীর মধ্যে একটা এমন দেশে বাস করছি যেটা বর্তমান সমায়ে মানে এতোটাই উন্নত সেটা বলে শেষ করা যায় না বলতে গেলে আমরা প্রথম থেকে যদি শুরু করি তাহলে গ্রাম অঞ্চল দিয়ে যদি শুরু করতে হয় তো সেখান থেকে পরিবহন ব্যবস্থা আজ এতোটা উন্নত করেছে বর্তমান সমায়ে রাস্তাঘাটটাই এতোটাই উন্নত হয়েছে যে যানবাহন চলার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না এখানে যানবাহনের মধ্যে আমাদের মোটর সাইকেল মোটর ভ্যান টোটো অটো রিকশা এমন কি চার চাকার যে সমস্ত গাড়িগুলো বিদেশে আমরা দেখতে পাই সেগুলো আমাদের গ্রাম অঞ্চলে চলে এসছে এবং এই গাড়িগুলো এতোটাই স্মুতলি এবং খুব সুন্দরভাবে ড্রাইভ করে ড্রাইভ যারা করছে পরিবহন ব্যবস্থাটা এতোটা উন্নত করেছে যে তাদের কোনো অসুবিধাই হয় না রাস্তাঘাটের দূরত্ব চওড়া যতোটা আছে তাতে করে কোনো সমস্যা নেই আমরা বর্তমান সময়ে বিভিন্নভাবে যাতায়াতের জন্য যে পরিবহন মাধ্যমগুলো আমরা ব্যবহার করছি দেশ বিদেশ এখানে যোগাযোগ নেই এমন কোনো কিছুই হতে পারে না কারণ আমরা আজকে কলকাতা থেকে মুম্বাই মুম্বাই থকে গুজরাট সমস্ত জায়গা যাওয়ার জন্য আমাদের এখানে এখন রেলগাড়ি যান জলপথ দিয়ে চলার জন্য জাহাজ এবং উপর পথের জন্য প্লেনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে কয়েকটা ইয়ারপোর্টও তৈরি হয়েছে যেগুলো খুবই উন্নত এই পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে যে সমস্ত যাত্রীগণ বর্তমান সময়ে চলাফেরা করছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাদের বিশেষ কাজের জন্য সে কাজগুলো খুব সহজে মেটাতে পারছে যেটা আগেরকার দিনে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা যেতে সময় লেগে যেতো এক থেকে দু দিন সেটা এখন এতোটাই সহজ করে দিয়েছে আমাদের পরিবহন ব্যবস্থা যেটা এক ঘন্টা কি দু ঘন্টার মধ্যে সেই দূরত্বটা খুব কাছে করে দিয়েছে রেলের পথ এতোটাই সুগম হয়েছে যে আগেরকার দিনে যে রেলগুলো চলতো সেগুলো হয়তো দু ঘন্টা চার ঘন্টা পরপর একটা করে ছিলো সেগুলো এখন আমাদের পনেরো কুড়ি মিনিট পরপর আমাদের রেলের জায়গা করে দিয়েছে আমাদের বর্তমান সময় বা সরকার আমাদের চলার পথকে সুগম করার জন্য যাবতীয় পরিবহনের মাধ্যমগুলোকে গড়ে তুলেছে আমাদের মানুষের মধ্যে যে ব্যস্ততা সেই ব্যস্ততাগুলোকে মুখ্য গুরুত্ব দিয়ে সরকার এই দিকগুলোকে পরিবহনের বিশেষ করে পরিবহন যানবাহন এবং যাতায়াতের ব্যবস্থাকে দ্রুত এবং উন্নততর করার জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করেছে তাই আমাদের পরিবহনের দিক থেকে বলতে গেলে নতুন করে বলার কিছু নেই যে আমরাও ও খুব উন্নত জায়গায় বাস করছি বা আছি বর্তমান আমরা শুধু নয় পৃথিবীর সমস্ত জায়গাটাই পরিবহনের দিক থেকে খুবই উন্নত যানবাহনের মধ্যে এখানে আমরা পায় না এমন কোনো যানবাহনই আমরা দেখতে পাই না কারণ সমস্ত যানবাহনই চলাচলের জন্য আমরা পাচ্ছি ইচ্ছে মতো যে কোনো জায়গায় যেতে বাড়িতে যদি থাকি বাড়িতে সবার বাড়িতেই এখন একটা করে স্কুটি বলুন মোটর সাইকেল বলুন সব কিছুই পাওয়া যাচ্ছে যেটাতে করে খুব দ্রুত তারা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারছে নৌকা ঘাট মানে গ্রামের ভিতরে অতি যে লোকালয়গুলো রয়েছে যেগুলোর ভেতরে যেতে গেলেও যে আমাদের খুব সম্মুখীন হতে হয় বা খুব সমস্যার মধ্যে পড়তে হয় তেমনও নয় কারণ সমস্ত জায়গাটাই আমরা যানবাহনের চলাচলের জন্য আমরা সব সুযোগটাই পাচ্ছি তারপরে রেলের তো এক বলারই নেই এখন রেল চললে রেল লা সাথে সাথে আমাদের এখন মোট্ট যে পাতাল রেল যেগুলোকে বলি আমরা মেট্রো রেল ওগুলো চালু হয়েছে বর্তমান সময়ে এগুলোর এতোটা উন্নত যে এখন প্রায় খুব কাছাকাছি আমাদের কলকাতার মধ্যে গিয়ে বলতে গেলে কলকাতার মধ্যে আমাদের মেট্রো রেলটা অতিরিক্ত বেশি মানে কাছাকাছি হয়েছে আগেরকার দিনে এতোটা এতোটা কাছাকাছি ছিলো না যেটা খুব সহজে আমরা পৌঁছে যেতে পারি মেট্রো রেল বর্তমান রেল গাড়ি এই সমস্ত দিক থেকে আমরা সব দিক থেকে উন্নত অতএব ভারতীয় রেল পরিবহন ব্যবস্থায় আমরা খুবই উন্নত জায়গায় বাস করছি এবং ভ্রমণের সময় আমাদের যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন পড়তে হয় যেগুলো মনের মধ্যে কিছুটা সংশয় থাকে যে আমরা যাত্রাকালীন কোনো রকম অসুবিধা বা অ্যাক্সিডেন্ট হবে কি না কিন্তু এটা তো আমরা সঠিকভাবে বলতে পারি না তবে আমাদের সবাই সজাগভাবে এবং সচেতনভাবে ড্রাইভ করে এবং আমাদেরকেও সেইভাবে এগিয়ে যেতে হয় এটা নিশ্চিত যে মানুষের জীবনে কোনো বিপদ কখনো বলে কয়ে আসে না অ্যাক্সিডেন্ট যদিও কখনো হয়ে থাকে সেটা কখনো ইচ্ছাকৃত হয় না সেটা ভুলবশত বা হতে পারে কিন্তু এরকমভাবে এখনো পর্যন্ত আমাদের মানে চাক্ষুষ দর্শনও হয় নি বা এরকমভাবে এখনো জানতেই পারি নি যে ইচ্ছাকৃতভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য ভ্রমণের সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এতোটা ভাবাটাও ঠিক না কারণ এটা একনো পর্যন্ত আমরা ভাবতে পারি নি যে চলতে গেলেই যে কোনো অ্যাক্সিডেন্ট হতে হবেই এটা নিশ্চিত নয় তবে যদি কপালে থাকে সেটা হতে পারে অতএব আমরা পরিবহন ব্যবস্থায় উন্নত আছি এবং আমরা এইভাবেই এগিয়ে যাবো এই নিয়ে আমাদের কোনো সংশয় নেই তাই বর্তমান সময়ে আমরা খুব ভালো জায়গায় আছি পরিবহন ব্যবস্থা ভারতের এতোটা উন্নত যেটা বিদেশের থেকে কিছুটা কম নয় যথেষ্ট উন্নত দেশে আমরা বাস করছি তাই ভারতকে আমরা সেলাম জানাই